হুম কে বলছেন হ্যাঁ ছাড়ছিলাম তো সুন্দরবন যাওয়ার জন্য আপনারা কি আসবেন

হ্যাঁ সে তো আমাদের আমরা ঘোরাই তা আপনারা বলুন আপনারা কজন যাবেন সেরকম সিট রাখব মানে আপনারা মোট দুজন আসবেন হ্যাঁ বুঝতে পারছি আপনার ব্যাপারটা বুঝতে পারছি আপনি আপনার ঘরের লোককে নিশ্চিন্তে বলতে পারেন যে আমাদের সাথে গেলে আপনি একদম সুস্থ সবলভাবে যাবেন সুস্থ সবলভাবে ফিরে আসবেন ঠিক আছে তো আপনি আপনার বাড়ির লোককে বলে দিন আর আপনার যে দাদা আসছে সে দাদাকেও আপনি নিয়ে আসুন সঙ্গে পারলে আপনার বাড়ির লোকও কাউকে নিয়ে আসতে পারেন আমাদের সিট অ্যাভেলেবল আছে আমাদের সামনের মাসের দশ তারিখে সুন্দরবন ছাড়া হচ্ছে তো ওইখানে সমস্ত যেই জায়গাগুলো আমাদের ঘোরা হবে তো আমরা গাইড হিসেবে যতটা পারব আপনাদের আন্তরিকভাবে সাহায্য করব শুনুন আমরা এইখান থেকে বাসে যাচ্ছি কিন্তু বাসে গেলেও কী সেখানে তো বাসে যেয়ে আমরা ঘুরতে পারব না সেখানে পুরোটাই লঞ্চের সাহায্যে ঘুরতে হবে তো আমরা এখান থেকে বাসে করে যেয়ে সেখানটা পুরোটাই লঞ্চ একটা আমাদের লঞ্চ আছে সেই লঞ্চের সাহায্যে সেখানটা পুরোটা ঘোরা হবে আর আপনার যেয়ে অবশ্যই ভালো লাগবে কারণ আমরা আমাদের দিক থেকে কোনো ত্রুটি আপনাদের জন্য রাখব না হুম তাহলে সেটাই বলছি খারাপ খারাপ তো কিছু শোনেননি আমাদের ব্যাপারে আমরা ভালোটাই দেওয়ার চেষ্টা করি তাহলে ভালোটাই দেবো আপনাদের ক্ষেত্রেও সেই জিনিসটাই হবে হ্যাঁ আপনি একদম নিশ্চিন্তে আপনার বাড়ির লোককে বুঝিয়ে বলতে পারেন আমাদের এখান থেকে আমরা যতটা পারি আপনাদেরকে সাহায্য করব আর আপনাদের যদি কোথাও কোনো রকম অসুবিধা থাকে কোনো জায়গার বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে জিজ্ঞাসা করতে পারেন আমি জানিয়ে দেবো আপনাকে সব হ্যাঁ আপনি একদম একদম আমাকে মাঝখানে একবার একটু কল করবেন আপনাদের কনফারমেশনটা দেওয়ার জন্য যে আপনারা একদম সঠিক মানে যাচ্ছেন বলে তাহলে আমি সিটটা বুক করে নেব ওকে ঠিক আছে